এমন একটি বই আছে যা অতি মাত্রায় বিখ্যাত হয়েছে আমাকে অনেকেই সুপারিশ করেছে ওই বইটি পড়ার জন্য সেই বইটি হচ্চে শরৎচন্দ্রের লেখা শ্রীকান্ত শ্রীকান্ত উপন্যাসটি চারটি পর্বে ভাগ করা হয়েছে প্রথম পর্বের দেখাচ্ছে যে শ্রীকান্ত বন্ধুদের সঙ্গে মাছ ধোত্তে গেছে গিয়ে দেখছে যে অতীতের একটি বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে তার নাম ছিলো রাজলক্ষ্মী রাজলক্ষ্মীর সঙ্গে অনেক কিছু দিন দেখালো যে দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হয়েছে হওয়ার পরে তখনও দি দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলো দ্বিতীয় পর্বে দেখাচ্ছে যে বার্মা নামক বার্মা যাওয়ার বার্মা ভ্রমণে যাওয়ার ও শ্রীকান্ত সিদ্ধান্ত নিলো ওখানে যখন জাহাজে করে যাচ্ছিলো তখন অভয়া নামক একটি অবিবাহিত এই বিবাহিত মহিলার সঙ্গে পরিচয় হয় এবং তার সঙ্গে মানে প্রেমে আবদ্ধ হয় বিবাহিত মানে অভয়া নামক মহিলাটির স্বামীর নাম হচ্ছে রোহিণী রোহিণী অভয়াকে প্রচন্ড পরিমাণে মারধোর করতো নির্যাতন করতো তাই তাকে ত্যাগ করে শ্রীকান্তর সঙ্গে অভয়া কিছু দিন প্রেম ভালোবাসায় লিপ্ত ছিলো তারপরে দুজনের মধ্যে প্রেম ভালোবাসা থাকলো তবে তৃতীয় পর্বে দেখাচ্ছে যে দুজনে না ত শ্রীকান্ত দেখলাম যে অসুস্থ হয়ে পড়ায় অভয়াকে ছেড়ে গ্রামে চলে আসে তখন রাজলক্ষ্মী শ্রীকান্তের কাছে গ্রামে ফিরে আসে এসে শ্রীকান্তকে সুস্থ করার দায়িত্ব নেন তারপর চিকিৎসা করার পর শ্রীকান্ত যখন সুস্থ হয়ে যায় তিতীয় খন্ডে দেখাচ্ছে যে শ্রীকান্ত ও রাজলক্ষ্মী দুজনেই বীরভূম জেলার একটি গ্রামে আসে সেখানে রাজলক্ষ্মী আর শ্রীকান্ত দুজনেই হচ্ছে ধর্মীয় অনুশীলন ও বিভিন্ন রকম বক্তৃতাতে মানে আসক্ত হয়ে পড়ে আর শ্রীকান্ত আর রাজলক্ষ্মীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদ হওয়ার পর চতুর্থ পর্বে দেখাচ্ছে যে শ্রীকান্ত আবার বার্মা যাওয়ার কথা ভাবে ওখানে পুরোনো জায়গায় যাওয়ার কথা ভাবে এবং ওখানে যাওয়ার পথে একটি পুরোনো বন্ধু গহরের সাথে দেখা হয় গহর তাকে একটি বৈষ্ণব আশ্রমে নিয়ে যায় যেখানে তিনি কমলতার সাতে দেখা হয় তিনি কমলতার সঙ্গে দেখা হওয়াতে ওর সঙ্গেও ঘনিষ্ট হয় কিছু দিন প্রেমে ওর সঙ্গে মানে লিপ্ত হয়ে পড়ে তারপরে কমলতা শ্রীকান্তকে বিদায় জানিয়ে আশ্রম ত্যাগ করে এখানে এই চারটি পর্ব থেকে পড়লাম পড়ে উপন্যাসটা শেষ হলো কিন্তু উপন্যাসটা শেষ হওয়ার পরে আমি কিছুই বুঝতে পারলাম না যে গ উপন্যাসটাটিতে প্রেমের কিছু দেখালো নাকি ভ্রমণ কাহিনি দেখালো নাকি কোনো আশ্রম এই যে আধ্যাত্মিক ব্যাপার কিছু দেখালো কোনোটাই কিছু আমি বুঝতে পারলাম না প্রকৃত উপন্যাসটা কী নিয়ে লেখা হয়েছে ওই জন্য আমার এই উপন্যাসটি পছন্দ হয় নি